আমি একদিন বাড়ির ছাদে বসেছিলাম তো সেখানে দেখি কতগুলো পাখি আসছে মুখে করে কিছু কুটো নিয়ে আর আমাদের বাড়ির একপাশে একটা আম গাছ আছে বড় সেখানে এনে ডালে রাখছে তো আমি ভাবলাম এগুলো কী নিয়ে আসছে মুখে করে তো ভালো করে আমি দেখি যে কতগুলো কুটো নিয়ে নিয়ে আসছে তো আমি দেখলাম কী পাখি এগুলো ভালো করে দেখি দেখলাম যে বাবুই পাখি তারপর এক ঘণ্টা আমি ওখানে বসেছিলাম দেখলাম একটা সুন্দর ওই কুটো নিয়ে এসে নিয়ে এসে সুন্দর একটা বাসার মতো ওরা তৈরি করেছে মনে হবে কেউ হাতে করে তৈরি করে দিয়েছে পুরো একটা ঘরের মতো তো বাবুই পাখি সত্যিই খুব ভালো বাসা বোনে এই জন্য একে তাঁতি পাখি বলা হয় তারপর আমি আমার ছেলে মেয়েকে ডেকে নিয়ে এসে দেখালাম যে দেখ কী সুন্দর বাসা বানিয়েছে বাবুই পাখিতে তারাও দেখে খুব আনন্দ পায় বলছে মা এত সুন্দর বাসা তৈরি করেছে পাখিতে কী সুন্দর একটা ঘরের মতো মনে হচ্ছে যেন কেউ হাতে করে বানিয়েছে আমি বললাম না পাখিতেই বানিয়েছে তো দেখতে খুব সুন্দর লাগল চার পাঁচটা পাখি তার মধ্যে থাকতে শুরু করল তারপর একদিন এক ঝাঁক টিয়া পাখি এসে আমার আম গাছের ডালে বসে তো তারা কী সুন্দর কথাও বলে কেউ কেউ কথা বলছে যাদের পোষা পাখি তারাও উড়ে চলে আসে কেউ কেউ কথা বলছে তো আমার খুব ভালো লাগে আমি আমাদের ছেলে মেয়েকে ডেকে দেখাই আমার পাখি পুষতে খুবই ভালো লাগে কিন্তু আমার ধরে রাখতে খাঁচার মধ্যে বন্দি করতে আমার ভালো লাগে না পাখি যত খোলা আকাশে উড়বে তত ওরাও ওরাও তো একটা জীব ওরাও একটা প্রাণ ওদেরও একটা মন আছে ওরা তত আনন্দ পায় আকাশে উড়ে বেড়ায় কথা বলে তো আমার খুব ওটাই ভালো লাগে পাখি আমি বন্দি করে রাখতে ভালোবাসি না তো একদিন দারুণ বৃষ্টি হলো বৃষ্টির ফলে বাবুই পাসির পাখির বাসা ভেঙে গেলো ভেঙে যাওয়ার ফলে তারা আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে বাসা বানানো শুরু করল আমি ওই জন্য ছাদে কিছু চাল দিয়ে রাখি আবার অন্য পাখিরা এসে সেই চাল খায় পাখি আসতেই থাকে আমি তাদের পেছনে লাগি না তাই অনেক পাখিই আমার ছাদে এসে বসে কিছু চাল কিছু গম আমি ছড়িয়ে দিই কিছু বট ফল এই সব দিয়ে রাখি তার পরের দিন এসে দেখি ঠিক পাখিরা এসে খাচ্ছে তো আমার খুব ভালো লাগে